খেলব হোলি আহ দোলের মজা চলচ্চিত্রে অনেক গান রয়েছে তাদের মধ্যে আমার অন্যতম সবচেয়ে ভালো লাগে হ্যাঁ খেলব হোলি রং দেব না এই গানটি এই গানটিতে আমি আমার বড়োদের মধ্যে শুনেছি হ্যাঁ তাদের থেকে তাদের কাছেও তাদের যে গান মানে গান গাইতো খুব সুন্দর লাগতো সেটা শুনে শুনে আমি শিখেছি আমিও নিজে নিজে যখন পারি তখন করি খুব ভালো লাগে হ্যাঁ সুন্দর লাগে